আমি নাচের টিভি শো দেখি সেটা হচ্ছে ডান্স বাংলা ডান্স এটি আমাকে খুব ভালো লাগে এতে বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা আসে এবং তারা বিভিন্ন রকম নাচ দেখায় অনেক অনেক নাচ আবার ম্যাজিক শোর মতোও হয় এটি দেখে আমি খুব ভয় পেয়ে যাই খুব মনে হয় এই পড়ে গেল এ রকম মনে হয় কিন্তু খুব সুন্দর নাচ করে এই দেখে আমি মুগ্ধ হয়ে যাই আমার ছেলেমেয়েরাও এই ডান্স বাংলা ডান্স দেখতে খুব ভালোবাসে তারা তাড়াতাড়ি করে টিউশন সেরে পড়াশোনা সেরে ডান্স বাংলা ডান্স দেখতে বসে যায় তারাও খুব বলে যে মা আমি আমিও শিখব তাদেরও একটা উদ্যোগ বাড়ে আমিও করব আমিও শিখব এটা আমাকে খুব ভালো লাগে আমিও আগামী দিনে চেষ্টা করব আমার ছেলেমেয়েদের এই রকম নাচ শেখাতে তারা অবশ্যই ঐতিহ্যবাহী নাচ দেখায় এবং খুব সুন্দর লাগে আমি মুগ্ধ হয়ে যাই আমার ছেলেমেয়েরাও খুব মুগ্ধ হয়ে যায় ওই দেখে যাদের বাড়িতে টিভি নেই তারাও অনেকে ছেলেমেয়েরা বন্ধু বান্ধবীরা ওদের আসে দেখতে তারাও খুব আনন্দ পায় আমাকে খুবই ভালো লাগে এই ডান্স বাংলা ডান্স